হিমল্যান্ড থেকে বলছেন আমি আসলে একটি খাবারের অর্ডার দিয়েছিলাম কিছুক্ষণ আগেই যেখানে আমি চাউমিন তন্দুরি রুটি চিলি চিকেন এবং চিকেন রেজালা অর্ডার করেছিলাম কিন্তু দু তিনটি পদ আমি তার সাথে যোগ করতে ভুলে যাই তো এখন যদি সুবিধা হয় তাহলে সেই আমি পদগুলি বলবো আর আমার আগের খাবারের অর্ডারটার সাথেই যদি সব খাবারগুলি একসাথে পাঠানো যায় তাহলে খুব সুবিধা হত হ্যাঁ সেই পদগুলি হল চিকেন মোমো স্টীমড এক প্লেট ফিশ ফিঙ্গার এক প্লেট চিকেন কবিরাজি তিন পিস আর তার সঙ্গে কাসুন্দি এবং সস ও চাটনি এবং স্যালাড তিনটেই দেবেন